ব্যাংকের সাথে আমার কিছু খারাপ অভিজ্ঞতা আছে খুব একটা বেশি নেই বাট ওই এক দুটো রয়েছে যখন আমি টাকা মানে টাকা জমা দিতে যাই অনেক সময় এমন হয় যে অনেক ভিড় আছে কিন্তু কাউন্টার শুধুমাত্র একটাই খোলা আছে তাতে করে সমস্যা হয় কি যাতে মানে লোকেরা অনেক্ষণ ধরে দাঁড়িয়ে থাকে কিন্তু একটা টাকার অ্যামাউন্ট গুনতে তো টাইম লাগে তো যিনি ওই অ্যাকাউন্টে বসে থাকেন তিনি মানে করছে তো করছে করছে তো করছে এরকম ব্যাপার অনেক সময় আবার এমনও দেখা গেছে যে সার্ভার ডাউনের জন্য প্রায় এক দু ঘন্টা আমাকে ব্যাংকেই বসে থাকতে হয়েছিলো আবার অনেকে আছে যে অনেক দূর দূর থেকে আসেন তারা তাদেরকে তাদের সাথে মাঝে মাঝে খুব খারাপ ব্যবহার করা হয় আর যদি আমি দীর্ঘ সারির কথা বলতে চাই বলি তাহলে হচ্ছে যে অনেক সময়ও দেখি যে অনেক লাইন রয়েছে কিন্তু তবু মান মানে যিনি কাউন্টারে রয়েছে তিনি খুব মানে সময় ধরে ধরে করছে তাতে করে আমার যে বাকি অন্য কাজগুলো রয়েছে তাতে আমার খুবই অসুবিধা হয় এইগুলোই আমি বলতে চাই